হ্যালো সমু দা তুমি কোথায় আছো হ্যাঁ আমি তো ন্যাওদার মোড়ে বরুণ দার চা দোকানের সামনেই দাঁড়িয়ে আছি তুমি এখনো আসছো না কেনো হ্যাঁ আমি বরুণ দার চা দোকানের সামনেই দাঁড়িয়ে আছি তুমি যত শীঘ্র সম্ভব এখানে চলে এসো